মাছ ধরা আমার জীবনে খুবই পছন্দসই মাছ ধরতে গিয়ে একবার আমি ছিপ ফেলি কিন্তু আশা করতে পারিনি মাছ এত বড় সাইজ এবং এবং এই ধরনের মাছ ধরতে পারব ছিপের সাহায্যে একটি তিন কিলো রুই মাছ যখন আমার ছিপে ফেলার সাথে ওই কয়েক সেকেন্ডের মধ্যে চুই নীচে টান মারে ওই খিঁচ মারতেই মাছ ফুলকায় আটক খেয়ে যায় মাছের ছিপ সহ আমাকে টান মেরে জলের দিকে মাছ নামাচ্ছে প্রথমে আমি ধারণা করি এ মাছ নয় অন্য কোনো জিনিস ছিপের মধ্যে আমার হুইল মারার ডোর থাকে আমি সেটিকে আমি চিন্তা করলাম যে যাই হোক মাছ হোক বা যে জিনিস হোক আটক তো হয়ে গিয়েছে ওই হুইলের মাধ্যমে সুতো আমি ছাড়তে থাকি সুতো ছাড়তে ছাড়তে বেশ কিছুক্ষণ মাছের দিয়ে যে ব্যবস্থা যাওয়ার যে একখানি যে ছিল সেটা কমে গেল কমে যাওয়ার পরে আমি আস্তে আস্তে আস্তে আস্তে যেভাবে মাছ ধরি সেভাবে হুইলের সাহায্যে দড়ি গোটাতে আরম্ভ করি এই দড়ি গোটাতে গোটাতে মাঝখানে মনে হল মাছ বা যে জিনিস আটক পেয়েছে সে চলে গিয়েছে মনের মধ্যে হতাশা লাগে মাছ তাই তো কি হয় ডোর তো অনেক ছাড়া আছে দড়ি গোটাতে গোটাতে গোটাতে গোটাতে বেশ যখন শেষের মুখে হয়ে আসছে দেখছি মাছ খানিক হাঁটু জল আসতে দেখছি বেশ ভালো রুই মাছ হাতে করে তো ওই মাছ তুলে দেওয়া যাবে না আর ছিপের সাহায্যে তুলতে গেলেও ওর দড়ি ফড়ি ঝটকা মারলে ছেঁড়াছিঁড়ি সব হয়ে যাবে আমার কাছে ওই ধরার মাধ্যমে আমাদের ছাঁকি ছাঁকার একটি জাল থাকে সেই জালের সাহায্যে আমি চট করে মাছটিকে নেটের জলের মধ্যে পাকড়ে ধরি ধরার পরে তুলে সে কী আনন্দ আর আমার ফের যে মাছ ধরার যে একটা ইয়ে সেই মাছ নিয়ে আমি ব্যস্ত হয়ে দেখে শুনে মাছের ডিজাইন মাছ রুই মাছের কত সুন্দর তার গঠন গায়ের রং দেখে মনের আনন্দে আমি ঘরে চলে আসি এবং মাছটিকে ঘরে নিয়ে এসে তাদের ঘরের লোকজন দেখে খুব আনন্দিত আমিও আনন্দিত হয়ে খুব ভালোভাবে সেটিকে খেলাম খেলাম